দেখ না বাংলা ভাষাটার যে অবহেলা চলছে চা চারিদিকে ইংলিশ মিডিয়ামের সবাই ইংলিশ মিডিয়াম নিয়ে পড়াশোনা ইংলিশ মিডিয়ামের কথাই আলোচনা করে বাংলা মিডিয়ামকে পাত্তাই দেয় না আর আমরা যে বাংলা ভাষাকে মর্যাদাই দেয় না আমরা যে ছোটোর থেকে বাংলা ভাষা শিখলাম আমাদের বাচ্চাকাচ্চার ভবিষ্যৎটা কী হবে বল তো বাংলা ভাষা নিয়ে

ইংলিশটা পড়া দরকার ঠিক আছে তাই বলে কি বাংলাটাকে অবহেলা করবে

তাহলে ইংলিশে কী আছে ইংলিশের গান কি মানে বোঝা যায় না কি ওটা ইংলিশের গানটাকে মানে বাংলা মানে করলে সেটার মানেটা ভালো লাগে শুনতে আর আমাদের বাংলা ভাষায় যে বা গান করা বা কবিতা বলা একদম মাতৃত্বের ভাষা একদম নাড়ির থেকে আসা শিক্ষাজনক জিনিস ফিল করে যাওয়া জিনিস আর ইংলিশের মধ্যে সে কি আছে সেই গুণাবলী কি আছে নেই তাহলে সেই বাংলাকে মর্যাদা দেয় না তা কী করে হয় আমরা বাংলায় পড়েছি বলে আমরা আমরা ভ্যালুহীন আমাদের কোনো মর্যাদা নেই আর যারা ইংলিশে পড়েছে তাদের গুরুত্ব বেশি এটা কি হয় মানা যায় ভবিষ্যতে আমাদের বাচ্চাকাচ্চারা সেই সে একই সমস্যা হবে আর ওদেরও তো সেই ইংলিশ মিডিয়ামে না পড়ালে বাংলা পড়ালে হবে না মর্যাদা দেবে না তাই আমরা চাই সব কিছুতে বাংলাই থাক কিন্তু সেটা তো আর হয় না হওয়া সম্ভবই হচ্ছে না বাংলাটা আগে পড়তে হবে বাংলা বাংলাটা আগে শিখতে হবে বাংলার সব কিছু মানে বুঝতে হবে বাংলার সব কিছু জানতে হবে কিন্তু সব কিছুতে এই ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম আসেই